আমি একটি জামা কিনেছিলাম সেটির রঙ ছিল নীল এবং সেটি ছিল রেমন্ড কৌম্পানির সেটিকে পড়তে আমার ভালো লাগতো না সেটির রঙ খুব তা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গিয়েছিলো এবং এর কাপড়টি আরামদায়ক ছিল না